বর্জ্য পৃথকীকরণের কাজ শুরু হয়েছিল অনেক আগে এবার সেই জৈব বর্জ্য পদার্থ থেকে বায়োগ্যাস তৈরির চেষ্টা ভারত সরকার সাথে সাথে রাজ্য সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিদিনই আমি নিউটাউন কলকাতায় গিয়েছিলাম সেখানে একটি বায়োগ্যাস প্ল্যান্টের উৎপাদন হচ্ছিল দৈনিক পাঁচ টন জৈব পদার্থ ওখানে তৈরি হত সেখান থেকে বায়োগ্যাস তৈরি হত যা থেকে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি যেটা আমরা রান্নার কাজে তৈরি করি সেটা সেখান থেকে তৈরি হয় এর সঙ্গে সঙ্গে পাথরঘাটা এলাকায়ও জৈব বর্জ্য পদার্থ মিলিয়ে ওখানেও বায়োগ্যাস উৎপাদন হচ্ছে এখনকার দিনে বায়োগ্যাস উৎপাদনে মোটামুটি পশ্চিমবঙ্গের অনেক জেলায় বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকে করে থাকে গোবর গ্যাস যেটা বলি আমরা সেখানে একটা জায়গাতে প্রতিদিনের যে গোবর যেটা লাগে সেটা ওখান ওনারা ফেলেন সেটা আস্তে আস্তে পচতে শুরু করে তারপর সেখান থেকে মিথেন গ্যাস তৈরি হয় সেই মিথেন গ্যাস থেকে যে মিথেন গ্যাস আসে সেই মিথেন গ্যাসটা সরবরাহ করে সেখানকার মানুষ অনেক কাজে গ্যাসটাকে লাগাতে পারে এইভাবে বায়োগ্যাস উৎপাদন দিনের পর দিন গ্রামাঞ্চলে সাথে সাথে শহরেও উৎপাদন বাড়িয়ে তুলেছে